ভারতে অনেকগুলি রাজনৈতিক দল আছে যেগুলি কমবেশি করে মানুষের সাহায্যে সবসময় থাকে যাই যা যাই হোক এখন যেগুলি বলার সেগুলি হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি বিভিন্ন রকমের থাকে এবং সেক্ষেত্রে পছন্দে সবথেকে পছন্দের জিনিস যে যখন কোনো দেশের মধ্যে কোনো সংকীর্ণতা বা কোনো বিপদ হয় তখন কিন্তু সবাই একযোগে একসাথে সমস্ত দেশের সেবায় নিয়োজিত হয়ে যায় আবার যদি অপছন্দের কথা বলা হয় সেই ক্ষেত্রে এরা কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ঝামেলার সৃষ্টি করে এবং তারা নিজেরকে স্বার্থসন্ধানে লেগে পড়ে তাছাড়া এদেরকে আমার ব্যক্তিগত মতামত যদি বলা হয় সেই ক্ষেত্রে আমার বক্তব্য যে যেন বেকার সমস্যা দূরীকরণ করা হয় এবং যেন সৎভাবে সৎ কাজে সবাইকে নি নিয়োগ করা যায় এইভাবে আপনারা মানুষের পাশে থাকুন